পরিবেশকে রক্ষা করার জন্য আমাদের গাছ লাগানো খুবই দরকার প্রত্যেকটা মানুষেরই গাছ লাগানো উচিত তাই আমিও গাছ লাগাই আমার বাড়ির উঠানেতে আমার বাড়ির উঠানে গাছ লাগালেই সেই গাছের আমি সঠিক পরিচর্যা করতে পারবো সঠিক সময়ে আমার নিজের মতো সময় বের করে সেই গাছগুলিকে আমি দেখভাল করতে পারবো সঠিক সময়ে সার প্রদান জল দেওয়া এবং গাছে কোনও পোকা মাকড় হলো কি না সেই দিকে লক্ষ্য রাখতে পারবো গাছগুলি যাতে সঠিকভাবে বেড়ে উঠে এবং পরিবেশে এই গাছগুলোর ভূমিকা যে কত গুরুত্বপূর্ণ তা আমরা সবাই জানি তাই আমি আমার বাড়ির উঠানে এবং বাড়ির ছাদে গাছ লাগাই গাছের পরিচর্যা করি এবং গাছকে নিয়ে আরও গাছ লাগাই যাতে আমি একটা গাছের বাগান তৈরি করতে পারি সেই দিকে আমি সঠিক লক্ষ্য রাখি আমার পরিবারের বাবা মা সেই গাছগুলি দেখভাল করে আমি উপস্থিত না থাকা সত্ত্বেও গাছগুলি জল সার সব সময় পেয়ে থাকে গাছগুলি যাতে মারা না যায় সঠিকভাবে বেড়ে ওঠে ফুল ফল প্রদান করতে পারে সেই দিকে আমার বাবা মাও লক্ষ্য রাখে কিন্তু আমি যদি এই গাছ অন্য কোথাও লাগাই হয়তো সেইভাবে পরিচর্যা পাবে না তাই আমার উঠানেতে আমি একটি গাছের বাগান তৈরি করেছি এবং সব সময় সেইদিকে লক্ষ্য রাখি জল দিই সার দিই এবং গাছগুলোকে বাড়িয়ে তুলি